বলছিলাম ভালো আছ তো হ্যাঁ হ্যাঁ ভালো আছি বলছিলাম তুমি এখন কাজ টাজ করছ তো

বলছিলাম যে দক্ষিণ গড়িয়ায় একটা আমাদেরই ব্রাঞ্চ খুলব ওই কাপড়ের নিয়ে বস্ত্র শিল্প নিয়ে ব্রাঞ্চ খুলব সেইটাতে তুমি কাজ করবে কি হ্যাঁ তাহলে তাহলে দেখো তোমার প্রোমোশান করে দেবো কাজ করবে

হুম আর আর দেখো খাওয়া দাওয়াটা কিন্তু নিজের আমরাই দেবো

থাকাটা দিতে পারব না থাকাটা তোমাকে নিজে থাকতে হবে হ্যাঁ তাহলে ওই জায়গাটাই ফিক্সড করছি জায়গা দেখে এসেছি সেরকম ঘরও ভাড়া নিচ্ছি দেখছি ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম আর কি কিছু কিছু তো লোকেরও তো দরকার কাজ করবার জন্য দেখো তাহলে তোমার দুজন বন্ধুবান্ধব থাকলেও তাদেরকেও নিয়ে এস

না না এরকম বড় ব্রাঞ্চই করব হ্যাঁ দু তিনজনকে দেখো আর যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সারব ঠিক আছে না না মাল নামাইনি তুমি আসলে মাল সমস্ত কিছু নামিয়ে নেব না হলে আজকেই নামিয়ে দেবো মাল হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি বন্ধুর সাথে যোগাযোগ করো ঠিক আছে তাহলে কাজে জয়েন করো ঠিক তাড়াতাড়ি ঠিক আছে ভালো থাকবে